আমাদের সংস্কৃতিতে বিভিন্ন রকম মহিলা বলো পুরুষ বলো সবারই আলাদা আলাদা ভূমিকা যেমন বা আমরা যারা বাঙালি তারা সংসারেই মেতে থাকে সবাই বেশিরভাগ তাদের বাচ্চা কাচ্চা পরিবার নিয়েই তারা সুখে থাকতে ভালোবাসে সংসার সংসার মানে সংসারে বিভিন্ন রকমের মানুষ থাকে মহিলাও থাকে আবার পুরুষও থাকে তারা মিলেমিশে একে অপরের সুখ দুঃখ ভাগ করে যতই আঘাত আসুক যতই অসুবিধা আসুক যতই সমস্যা আসুক সেগুলোকে একসাথে মিলেমিশে সমস্যার সমাধান করাটাকেই সংসার করা বলে এবং আমাদের পরিবার সবাই একসাথে মিলেই একটা পরিবার হয় একা পরিবার হয় না প্রত্যেক মানুষেরই বিয়ে হয় বাঙালি মতে বিয়ে হওয়ার পর একজন ছেলে একজন মেয়ের বিয়ে হয় তারপর আস্তে আস্তে তারা একসাথে থাকা শুরু করে তারপর তাদের বাচ্চা হয় এবং বাচ্চাগুলোও বড়ো হয় তাদের আবার বিয়ে হয় তাদের বাচ্চা হয় এইভাবে পরিবার আমাদের বড়ো হয় এবং আগেকার যুগে যেমন মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো অনেক বুড়োদের সাথে তাদের জন্মের পর থেকেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো ফলে তাদের পড়াশুনো কো শিখতে পারত না আগেকার যুগের মেয়েদের পড়াশুনোতেও তাদের না ছিলো কেউ পড়াশুনো করতে পারতো না ছেলেরাই একমাত্র পড়াশুনো শিখতে পারতো এবং যত দিন গেছে আস্তে আস্তে সমাজ উন্নত হয়েছে এগুলোও অনেক উন্নত হয়েছে এখন মেয়েরা পড়াশুনো করছে মেয়েরা সংসারও সামলাচ্ছে ছেলেরাও মেয়েদের কাজ করছে বাড়ির সংসারের কাজ করছে সংসারের কাজ যে শুধু মেয়েদের তা নয় রান্না করা কাজ যে শুধু মেয়েদের এটা সবাই বলে তো কিন্তু তা নয় সব কাজ সবার জন্যই ভগবান এটা বলে পাঠায় নি যে রান্নার কাজ শুধু মেয়েদের হবে বাইরের কাজ শুধু ছেলেদের যদি সবার কোনো সমস্যা না থাকে তাহলে সবাই সব কাজই করতে পারে সমাজে চিন্তাধারা অনেকটাই পরিবর্তন হয়েছে কিন্তু আরও পরিবর্তন হওয়া উচিত যে মেয়ে আর পুরুষ মহিলা এবং পুরুষ দুজনেই সমান দুজনেই সব কাজই করতে পারে মহিলারা যেমন বাইরেও কাজ করতে পারে তেমন ঘরেরও কাজ করতে পারে পুরুষরাও যেমন বাইরের কাজ করতে পারে তেমন ঘরেও কাজ করতে পারে সুতরাং এইগুলো আরও বিকশিত হওয়ার প্রয়োজন কিন্তু আগের থেকে যথেষ্ট বিকশিত হয়েছে